হ্যালো হ্যাঁ বলুন আদি শ্যু হাউস থেকে বলছি ছেলের না মেয়ের জুতো ছেলের না মেয়ের জুতো বলুন আর জুতোর সাইজটা বলুন আচ্ছা তো জুতোর সাইজটা বলুন আট নম্বর আচ্ছা এমনি চপ্পল জুতো লাগবে লাগবে বুট জুতো তাই তো বুট আচ্ছা বুট তো অনেক রকমের হয় কাটা লেস ছাড়া ফলস লেসের পাওয়া যায় আরেকটা লেস পাওয়া যায় আরেকটা লেস থেকে লেসেরই একটু উঁচু বুটটা যায় গাঁটের উপরে থাকবে লেদারের তো কীরকম আপনি নিতে বলুন উঁচু টাইপের একটা রয়েছে ব্র্যান্ডেড সেটা একটু ভারী হবে ওইটার দামটা আরেকটা আছে একটু কমা জিন্স কাপড়ের সেটা হবে সেটাও খারাপ না সেটাও ভালো সেটা ওজনটাও কম হবে দামও কম পড়বে আচ্ছা লেদার সেটটা তাহলে নিতে চাইছেন তাই তো আপনার বাজেটটা কত একটু বলুন সাতশোর মধ্যে সাতশোর মধ্যে লেদারসের বুটটা আসবে না লেদারসের বুটটার দাম পড়ে যাবে প্রায় বারোশো টাকার মতো ওই জুতোটা ব্র্যান্ডেড আছে অ্যাডিডাস কোম্পানির জুতোটা আছে আর হচ্ছে আপনি যদি অন্যান্য কোম্পানির নিতে চান সেটাও ভালো হবে সেটা লেদারটা অতটা মানে ভালো হবে না লেদারটা লেদারেরই সেটা কিন্তু লেদারটা কম কমা হবে লেদারটা ছিঁড়ে যাওয়ার চান্সটাই বেশি থাকে ওইটা সাতশো টাকায় কোনোদিনই আসবে না ওইটা আপনি কোথাও পাবেন না সাতশো টাকায় বুটটার দামই ওই রকম আসে ওটা ব্র্যান্ডেড জুতো ওইটা সচরাচর বেশি বিক্রি হয় না লাভও বেশি নেই ওটাতে ওইজন্য ওটা বিক্রিও কম হয় ওরকম সকলে কিনতে চায় না হুম কালার হচ্ছে ডার্ক চকোলেট কালার আসবে হোয়াইট কালার নিতে চাইলে হোয়াইটটা হোয়াইটটা লেদারসের আসবে না হোয়াইটটা এমনি নর্মাল বুটের যেই কাপড় হয় সেটার আসবে হোয়াইটটা লেদারের আসবে না লেদারের হবে হচ্ছে আপনার চকোলেট কালারের আসবে ব্ল্যাক কালারের আসবে এই দুটি কালার আসবে আচ্ছা ঠিক আছে আর হচ্ছে আপনাকে বুটের কিছু ছবি পাঠিয়ে দিচ্ছি আপনাকে আপনি অনেক রকম ডিজাইনের রয়েছে ওই রকম স্টাইলেরই দুতিনটে ডিজাইন রয়েছে লেসগুলোর আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন বা ইমেলের মধ্যে পাঠিয়ে দেবেন আমি হচ্ছে বুকিং করে দেবো আর হচ্ছে কিছু আর যদি আপনার হোম ডেলিভারি করতে হয় অ্যাড্রেসটা মেল করে দেবেন আর হচ্ছে অ্যাডভান্স কিছু টাকা পেমেন্ট করে দেবেন হাফ ঠিক আছে ধন্যবাদ